মাছ বিভিন্ন জলাশয়ে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় যেমন পুকুরের মাছ যেমন পুকুরে আছে রুই মাছ মৃগেল মাছ কাতলা মাছ কই মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ বিভিন্ন ধরনের মাছ যেমন নদীর মাছ নদীতে আছে নদীর মাছ যেমন নদীতে আছে কান মাছ গাগরা টেকরা নিহাারে মাছ গাপদানা মাছ পাঙ্গাশ মাছ শিঙি মাছ বিভিন্ন ধরনের নদীর মাছ বিলের মাছ বিলের বিলের মাছ আছে কই মাছ আছে ট্যাংরা মাছ আছে বিলেও অনেক রকমের মাছ থাকে প্রচুর জলাশয় হওয়ার পরে অনেকের অনেকের বাড়ির পুকুর ডুবে যায় সেই পুকুর থেকে বিলে অনেক রকমের পুকুরের মাছ যায় যেমন একবারা আমি ডেকেছিলাম একটা বড়ো কাতলা মাছ বিলে চলে গেছে এইবার সেই বিলের মাছটা আমি বঁড়শি দিয়ে ধরেছি ধরার পরে আমার বঁড়শি থেকে কেটে গেলো ওটা বিলেই ধরেছিলাম সেই জন্য করে বলছি আচে আরও আছে সমুদ্রের মাছ সামুদ্রিক বড়ো বড়ো মাছ পাওয়া যায় এবারে যেমন এইবারে একদিন আমি পুকুরে জাল ফেলেছি জাল ফেলার পরে একটা বড়ো কাতলা মাস জালে উঠেছে জালে ওটার পরে আমি জাল টেনে তুলতে পারছি না বাড়ির সকলকে ডাকলাম বাড়ির লোক আরও লোককে ডাকলো ডাকার পরে ডাকার পরে জালটা ধরে সবাই মিলে টেনে উপরে তুললো দেখলাম বড়ো কাতলা মাছ কাতলা মাছটা সাত আট কেজি ওজন তারপরে বাড়ির লোকেরা পাড়ার লোকেরা সবাই মিলে মাছটাকে আমরা ভাগযোগ করে নিলাম তারপরে একদিন আমি নদীতে মাছ মারতে গিয়েছি নদীতে মাস মারতে গিয়েছি এবার নদীতে দোন পেতে বসেছি নদীর বড়ো একটা কানমাস আমার দোনে ধরেছে ঘরার পরে আমার কেমন হচ্ছে আমার মনে হচ্ছে যে কী জানি আমার দোনে বড়ো একটা কী এসে ধরেছে তার ঠিক নেই ভয়ে আমার মন যায় যায় আটখানা হয়ে যাচ্ছে আমার মন আমি আশেপাশে যারা মাছ বাছ ছিলো দোন বাছ ছিলো তাদেরকে ডেকেছি ডাকার পরে তারা সবাই মিলে আমাকে সাহায্য করলো সবাই মিলে দোনটাকে টেনে তোলার পরে দেখলাম বড়ো একটা কানমাস সেই কানমাছটার ওজন হবে প্রায় দশ পনেরো কেজি মাাছটা পাওয়ার পরে প্রথমে মাছটা যখন ধরেছিলো তখন আমি খুব ভয় পেয়েছিলাম মাছটা যখন জলের তলায় ছিলো তখন আমি খুবই ভয় পেয়েছিলাম মাছটা যখন সবাই মিলে উপরে তুললো তখন আমি খুশিতে ভরে গেলাম মাছটার ওজন পনেরো কেজি সেই মাছটা সবাই মিলে এরকম ভাগ করে নিয়েছে মাছটা খুবই ভালো লেগেছিলো আমার জীবনের সবচেয়ে সর্বশেষ্ট মাস ধরা ওই নদীর সেই বড়ো কানমাস সেই কান মাছটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না